আমি ক্লাস এইট থেকে ফুটবল খেলা শুরু করলাম খেলতে খেলতে পাড়ার খেলাগুলো খেলতে খেলতে ক্লাবের খেলা খেলতে আরম্ভ করলাম এবং পাড়ার ক্লাবগুলোয় ম্যাচে আমি অনেক খেলা খেলেছি আস্তে আস্তে ভালো খেলতাম আস্তে আস্তে আমি কলকাতা মাঠে বিভিন্ন জাগায় প্র্যাক্টিস শুরু করলাম প্রত্যেক দিন প্র্যাক্টিসে যেতাম এবং অনেক কোচেদের সঙ্গে আমার পরিচিতি হল এবার আমি ভাবলাম যে এই খেলাধূলার থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারব এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারব